বাগান শুরু করতে আমাকে আমার মা খুব অনুপ্রাণিত করেছিলো আমি যখন ছোটো ছিলাম আমি তখন আমার মাকে দেখতাম তিনি বাগানে গাছ লাগাতেন এবং বিভিন্ন ধরনের গাছ লাগাতেন যেমন ফুলের গাছ শাক সবজির গাছ ফলের গাছ তেমনি আমি তাঁকে দেখতাম এবং শিখতাম এবং এখন আমি আমার বাড়িতে একটি বাগান তৈরি করেছি এবং সেখানে অনেক রকমের ফলের গাছ এবং অনেক শাক সবজি যেমন পালং শাক টমেটো এবং আলু পেঁয়াজ আদা আবার লাউ কুমড়ো অনেক ধরনের সবজির গাছ লাগিয়েছি এবং তাদের পরিচর্যা করি এবং বিভিন্ন ফুলের গাছ যেমন রজনীগন্ধা গোলাপ গাঁদা জবা আরো নানান ধরনের রং বেরঙের ফুলের গাছ লাগিয়েছি এবং তাদের পরিচর্যা করি এর ফলে আমার বাড়িতে কোনো শাক সবজিরও সমস্যা দেখা দিলে আমি আমার বাগান থেকে তুলেই রান্না করতে পারি এবং ফুল দিয়ে পুজোও করতে পারি ঠাকুরের এর ফলে আমাদের বাড়িতে একটু ছায়ারও সৃষ্টি হয় এবং বাড়ি খুব ঠান্ডাও থাকে